এখনকার দিনে তো ডিজিটাল হয়ে গিয়েছে তো এখন তো ঘরে বসেই সব কিছু সবাই দেখতে পাচ্ছে জানতে পারছে জানাতে পারছে গ্রামে গ্রামে তার পরে ফুড ব্লগার যে আছে তারা খাবারগুলো করে করে দেখাচ্ছে আমাদের আমরা অনেক কিছু শিখতে পারছি জানতে পারছি তার পরে এই যে নাচগুলো ছোটো ছোট বাচ্চারা যে নাচ করে করে ভিডিও করে করে রিলস করে করে ছাড়ে তো সেগুলো তো আমরা জানতে পারছি না তো আমাদের তো খুবই ভালো লাগছে যারা বয়স্ক মানুষ যেতে পারে না কোথাও প্রোগ্রাম দেখতে যেতে পারে না রাস্তাঘাটে বেরোতে পারছে না তারা ঘরে বসে বসে টিভি তার পরে মোবাইল এগুলো সব কিছু দেখতে পাচ্ছে তার পরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে হ্যাঁ আরও অনেক কিছু চেঞ্জ হয়েছে তার পরে আমরা অনেক কিছু খাবারের সম্বন্ধে জানতে পারছি যেগুলো আমরা কিছুই জানি না আমাদের এখনও জানার অনেক কিছু জানার আছে আরও কিছু জানার আছে জানার তো আর এমনি তো কোনো শেষ নেই

তো জেনে যাব ঠিক জেনে যাব আরও বাইরের দেশে যে কী কী কোথায় জায়গা তার পরে জায়গা আছে যে এমন এমন জায়গা আছে যে আমরা যেতে পারব না কোনো দিন সম্ভব না আমাদের যাওয়াটা সেখানেও মানুষ যান এখান দিয়ে আমরা জানতে পারছি যে অমুক দেশে এই পুজো হয় তার পরে আমেরিকায় কী হচ্ছে কী গাড়ি চড়া হচ্ছে কী পোশাক পরে ওরা আমরা এগুলো কিছুই জানতে পারতাম না তা এখন জানতে পারছি সব কিছুই জানতে পারছি কোথায় কী ধূপকাঠি কোথায় বেশি বিশেষ করে ধূপকাঠি তার পরে ফুল এগুলো কোথায় কোথায় কীভাবে কত দামে তারপর বাইরে বাইরে দেশে যে ব্লগারগুলো আছে যে আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এগুলো তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে না